হ্যালো হ্যাঁ ম্যাম আমি বলছি যে আপনাদের রেস্টুরেন্টে কী ধরনের খাবার ভালো পাওয়া যায়

আচ্ছা

আচ্ছা তা আচ্ছা আপনাদের কিছু কম্বো কি আছে কোনো কম্বো অফার আচ্ছা আপনাদের কি ভেজ কম্বো আর নন ভেজ কম্বো কি আলাদা করা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনাদের হোম ডেলিভারিটা কি মানে জোম্যাটোতে আছে না সুইগি না কি দুটোতেই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তা আপনাদের রেস্টুরেন্ট কটা থেকে খোলা থাকে

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সেটা কিছুক্ষণ পরে আপনাকে ফোন করে জানাই হুম হুম ঠিক আছে